আপনি সম্প্রতি একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছেন এবং আপনার প্যান কার্ডে আপনার আবাসিক ঠিকানা আপডেট করতে হবে নিকটতম প্যান কার্ড অফিসে যান এবং আপনার আবাসিক ঠিকানা আপডেট করার জন্য সাহায্য অনুরোধ করুন আপডেটের জন্য প্রয়োজনীয় নথি এবং বিশদ সরবরাহ করুন